প্রযুক্তি শিল্প যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ শিল্পের মধ্যে পড়ে যেটি আমাদের সমাজের উন্নতিতে তথা আমাদের দেশের উন্নতিতে ভীষণভাবে সাহায্য করে থাকে এই প্রযুক্তি শিল্প ছাড়া অন্যান্য যে সমস্ত শিল্পগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে আমাদের যে সমস্ত বিভিন্ন মানুষেরা গ্রামাঞ্চলের মানুষেরা হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস যে সমস্ত তৈরি করে থাকে হস্তশিল্প তাছাড়াও বিভিন্ন ধরনের শিল্প যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে থাকে সেই শিল্পগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই শিল্পগুলো একটা দেশ থকে অন্যান্য দেশে পাঠানোর মাধ্যমে সেখানে শিল্পীর যে উন্নতি তার সঙ্গে সঙ্গে আমাদের দেশেরও উন্নতি বাড়ে সেখানে যে সমস্ত শিল্পীরা তাদের যেই মান তাদের মান ও তাদের কাজের মান সেটাও বাড়ে তারা তাদের যথাযথ সম্মান পায় তাদের শিল্পের জন্য যথাযথ তারা সম্মানটা পাওয়ার কারণে তাদের যে কাজ করার যে আগ্রহ সেটাও আরো অনেক বেড়ে থাকে এবং এই শিল্প একদেশ থেকে অন্য দেশে পাঠানোর মাধ্যমে দেশের উন্নতির সাথে সাথে দুটি দেশের মধ্যে একটি সংযোগ যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়ে থাকে এ সমস্ত জিনিসগুলো এখানে পাঠানো হয়ে থাকে যেরকম ইলেকট্রনিক বিভিন্ন ধরনের ডিভাইসগুলি তাছাড়া বিভিন্ন ধরনের হস্তশিল্প হাতে তৈরি মানুষের যে সমস্ত বিভিন্ন ধরনের শিল্প আছে সেই সমস্ত ছোট ছোট শিল্পগুলোকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয়ে থাকে এবং তার মাধ্যমে সুন্দর যোগাযোগ ব্যবস্থা আমরা রক্ষা করে থাকি যেটা আমাদের দেশ তথা আমাদের সমাজের উন্নতি আমাদের পশ্চিমবঙ্গের উন্নতিতে ভীষণভাবে সাহায্য করে এবং আমরা মানুষেরা খুবই প্রয়োজনে অপ্রয়োজনে সেই জিনিসগুলো খুবই ভালোভাবে সঠিকভাবে সেগুলিকে ব্যবহার করে থাকি এবং আমাদের যে কাজের উদ্দেশ্য সেটাও পূরণ হয়ে থাকে এই শিল্পগুলিকে আমরা যথাযথ ব্যবহার করে থাকি তার মাধ্যমে